পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রাপ্যতা কেমন যেমন ডাক্তাররা আছে একটু দেরি করে আসে যদি আমরা কোনও নার্সিংহোমে যাই তখন হাসপাতাল গেলে ঠিকমতো সময়মতো ডাক্তার চলে আসে কিন্তু হাসপাতাল রবিবার দিন খোলা থাকে না সেদিন যদি আমরা কোনো করণে যদি অসুস্থ হয়ে পড়ি আমরা যদি এরম নার্সিং হোম যাই সেই নার্সিং হোমে যাওয়ার ফলে আমাদের অপেক্ষা করতে হয় কারণ ঠিকমতো সময়ে ডাক্তার আসে না ডাক্তার একটু দেরি করে প্রতিদিনই দেরি করে আসে সেই জন্য আমার একটু অসুবিধায় পরি এবং আমাদের এর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়